আমি কিছুদিন আগে একটি অনলাইনে শাড়ি কিনেছিলাম শাড়িটি দেখতে খুব সুন্দর ছিল শাড়িটি দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু শাড়িটার দামটা খুব কম ছিল তখন ভাবলাম যে এত কম দামে এত সুন্দর জিনিস সত্যিই কী পাওয়া যায় কিন্তু হ্যাঁ জিনিসটা যখন আমি অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর জিনিসটা সাতদিন পরে যখন আসলো আসার পরে দেখি জিনিসটা সত্যিই খুব সুন্দর যেই রংটা চেয়েছিলাম সেই রংটাই দিয়েছে জিনিসটার গাটাও খুব সুন্দর সুতির ছিল শাড়িটা শাড়িটার সঙ্গে একটি ব্লাউজ পিসও দিয়েছিল এবং শাড়িটার সঙ্গে যে ধরনের চুমকির কাজ বলুন বা নকশা সেই কাজ ছিল ঠিকই কিন্তু শাড়িটা ততটা ক্যাড়ক্যাড়া ছিল না শাড়িটা আমি অনেকবার পরেছি পরার পরেও শাড়িটার কিন্তু কিছুই হয়নি এবং ধোওয়ার পরও রং এতটুকুনও ওঠেনি সুতির হলেও জিনিসটা গুঁড়ি যায়নি ঠিক মলমল কাপড়ের মতন এত সুন্দর নরম ছিল যে গ্রীষ্মকালে পরে সেটা খুব আরাম পাওয়া যায় এবং রোদের সময় কোথাও গেলে আমি ওই শাড়িটাই মনে হয় যেমন বারবার পরি আমি তখন আবার শাড়িটা ভালো এসেছে দেখে আমি আবার একটি শাড়ির অর্ডার দিয়েছিলাম